মে দশ তারিকে একটি হেডফোন বোটের হেডফোন কিনেছি রিলায়্যান্স ডিজিটাল থেকে তো এটির ভালো দিকগুলি হচ্ছে এটি খুব হালকা মানে কানে ব্যাথা হয় না রাখার পরে কানে ব্যথা হয় না এটি ভালোভাবে কাজও করে আর চার্জিং সিস্টেম চার্জিং সিস্টেমও অনেক ভালো আর সাউন্ড কোয়ালিটিও খুব ভালো